পশ্চিমবঙ্গে ক্রীড়ার ক্ষেত্রে প্রধান প্রবণতা বা উন্নয়ন যদি আমি বলি আগে যেমন দেখা যেত যে পশ্চিমবঙ্গে মেয়েদের খেলার সুযোগ অতটা খুব বেশি ছিল না যেটা এখন দেখা যায় এখন হচ্ছে মেয়েরা খেলাধুলো করে নিজের কেরিয়ারটাকে গড়তে পারে যেটা আগে সুযোগ আগে যেমন ছিল যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া সংসারের মধ্যে ঢুকিয়ে দেওয়া বাচ্চা মানুষ করা রান্না বান্না করা তো এইগুলো হচ্ছে মেয়েদের সবাই মনে করত আগের যুগের মানুষরা মনে করত যে মেয়েদের এটাই কাজ মেয়েদের এটাই নিয়তি কিন্তু এখন আমরা আধুনিক যুগে যেটা দেখেছি আর পশ্চিমবঙ্গে যে বদলটা আমরা দেখেছি অন্যান্য রাজ্যেও রয়েছে অন্যান্য দেশেও রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে বেশিরভাগ ছিল যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া এবং রান্না রান্না করা ঘর সামলানো বাচ্চা সামলানো এইগুলোই ছিল বেশি পশ্চিমবঙ্গে কিন্তু এখন আমরা দেখতে পাই যে মেয়েরা নিজেদের কেরিয়ার বানানোর জন্য পড়াশোনা করছে খেলাধুলো করছে তো এটা একটা প্রধান হচ্ছে উন্নয়ন বলতে পারি যে ক্রীড়ার মাধ্যমে আমরা মেয়েদের কেরিয়ার তৈরি করা যেতে পারে কিংবা অনেকে তৈরিও করছে